হ্যাঁ বলুন আম আমরা তো ওই শিবু লক্ষ্মী সুপার মার্ট মার্কেট থেকে মানে জিনিসগুলো নিই পোশাকগুলো নিই তো আপনি যদি ওখান থেকে নেন অনেক কম দামে পেয়ে যাবেন ডিসকাউন্টে অনেক কমে দিই তার থেকে একটু লাভে দিই হ্যাঁ হবে আর ওখান থেকে নিলে আপনি খুব সস্তায়ও পাবেন হ্যাঁ হ্যাঁ ওখানে সব ধরনের ড্রেস পাবেন তা ম্যাম আপনি এক দিন আমাদের দোকানে আসুন আপনারা ফ্যামেলি নিয়ে সেই কালেকশানগুলো দেখে যান ঠিক আছে ম্যাম আমার কাস্টোমার এসে গেছে রাখছি তাহলে